আমার গ্রাম অঞ্চলে মিডিয়ার ভূমিকা আমার গ্রাম অঞ্চলে ধরো কোথাও মার্ডার হল খুন হল বা কেউ ভালো কিছু করলো পরীক্ষায় ফার্স্ট হল সেগুলো দেখানো বাইরের খবর দ্যা দেখানো যেমো যেমন রয়েছে মাঝে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হল সেই খবর কত স সমস্যার সম্মুখীন হয়ে আমাদেরকে খবর দেওয়া করোনা হল করোনার সময় ওরকম সবাই আমরা ঘরের মধ্যে বন্দী কিন্তু যার যারা খবরাখবর দেয় যারা মিডিয়ার লোক তারা কত কিছু পেরিয়ে আমাদের সেই খবর খবর দেওয়া ঝড় ঝড় হ ঝড়ের সময় ওরকম কত ঝড় ঝাপ্টা পেরিয়ে সেই খবর দেখানো কিন্তু কিছু কিছু সময় মিডিয়া খারাপ খবরও দেখায় ভুল খবরও দেখায় যা কিছু কিছু সময়ে এমন থাকে যে কোনো মহিলা রেপ হয়েছে সেই খবরটা না দেখানো বেশি রাজনৈতিক খবর দেখানো রাজনৈতিকের কি হল না হল সেটাই বেশি খোঁচ খবর নিয়ে সেই খবরটাই বেশি দেখানো এগুলো খুব ব্য এ হয় যে মহিলাদের খবরটা চেপে দিয়ে চেপে দেওয়া বা ফেসবুকের যেসব খবরগুলো দেখানো হয় ফেস ফেসবুকের যে মিডিয়ার যে খবরগুলো দেয় কিছু কিছু সময়ে সেগুলো মিথ্যা হয় কিছু কিছু না এখন বেশিরভাগই ফেসবুকের খবর মিডিয়ার মানে সেগুলো মিথ্যে সেগুলো ভুল প্রমাণিত হয় সব সঠিক কোনোটাই সি ঠিকঠাক হয় না যেমন রয়েছে এখন যেসব কিছু পেরিয়ে যে খবরাখবর দেয় তার জন্য সেগুলোকে খুব ভালো বলতে হয় মিডিয়ার লোকদেরকে খুব ভালো বলতে হয় যে আমাদের কাছে বাড়ি বসে দেশ বিদেশের খবরগুলো জানতে পারছি বুঝতে পারছি এখানে এটা হচ্ছে ওখানে ওটা হচ্ছে এখানে সমস্যা হচ্ছে এগুলো জানতে পারছি তার জন্য খুবই কৃতজ্ঞ